একদিন আমার স্কুলে খেলা হয়েছিল কেন যে আমি বাইরে গিয়ে খেলার সুযোগ পাইনি সেই জন্য আমার স্কুলে একদিন স্পোর্টস ছিল হচ্ছিল ওর মধ্যে আমি পার্টিসিপেট নিয়েছিলাম আর স্পোর্টসে যদি যে গেম ছিল স্পোর্টস আমি ওর মধ্যে পার্টিসিপেট নিলে আমি খেলতে পেয়েছিলাম যে আমার স্কুলের অনেক বাইরের স্কুলের ছেলেমেয়েরা এসেছিল ওরাও খেলতে পার্টিসিপেট করেছিল কেন যে অনেক যে আমি ওর মধ্যে না একটা খ্যা একটা খে খেলা ছিল যার মধ্যে আমি ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ বিজয়ী পুরস্কার আমি পেয়েছিলাম যে ওটা ওর পুরস্কার দেওয়ার জন্য আমাদের একটা আমাদের প্রিন্সিপাল একটা এ ডিস্ট্রিক্টের অনেক খ্যা খেলোয়াড় অনেক বড় খেলোয়াড় যে আছে ওকে ডেকেছিল পুরস্কার দেওয়ার জন্য ওর হাতে ও তিনি হাতে দিয়ে আমি একটা একটা বেশ ভেশি বেশি ভালো নয় কিন্তু বেশি খারাপও নয় একটা ভালো মতলব একটা ভালো পুরস্কার পেয়েছিলাম ও উনি আমাকে দিয়েছিলেন